আমি সুইগি থেকে অনেক কিছু খাবার কার্ট করে রেখেছিলাম এবং অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার লোকজন না আসায় আমি সেই অর্ডারগুলো এখন বাদ দিতে চাই তাই আমি সুইগির অ্যাপসকে গিয়ে সেখান থেকে আমি কার্ট অপশানে গিয়ে কিছু খাবার বাদ দিয়ে দিলাম আর বাকি খাবারগুলো অর্ডার দিলাম কারণ আমার লোকজন না আসার ফলে ওই খাবারগুলি নষ্ট হবে তাই আমি সেখানকার মালিককেও ফোন করলাম ফোন করে বললাম যে ওই খাবারগুলো যাতে ক্যানসেল করে দেয়